ইতিহাসে যখন মহামারী হয়েছিলো এখনো সেরকম মহামারী দেখা দিয়েছিলো করোনা ভাইরাস যেটা চলেছিলো তার জন্য মানে মানুষরা বাইরে বেরোতে পারতো না সবার কাজ বন্ধ ছিল অনেক কষ্ট হত গরিব মানুষরা ঠিকমতো খেতে পারতো না এরকম অনেকগুলোই মহামারী দেখা দিয়েছে বাইরে কোনোরকম বেরোনোই যেত না পড়াশোনা সব সমস্ত কিছুই অফ ছিল এটা ছিল সব থেকে বড় মানে মহামারী আর মানে মানুষদের থেকে অনেকটা দূরে থাকার জন্য বলা হত যে মানুষদের মানে আশেপাশে থাকা যাবে না তাদের থেকে অনেকটা দূরত্ব বজায় বজায় রাখার জন্য বলা হত আর বাড়ি থেকে বেরোনোর কোনো পারমিশান দেওয়া ছিল না সবাইকে মানে বাড়িতেই থাকতে হত এটা ছিল একটা মানে মহামারী যেটা আমাদের এখন দেখা দিয়েছিলো পশ্চিমবঙ্গে সব থেকে বড় মহামারী মানে ভাইরাস চলেছিলো যেটা ভাইরাস